হ্যাঁ আমি মনে করি যে সমস্ত শিক্ষার্থীরা স্কুলে পড়াশোনা করার পর উচ্চশিক্ষার জন্য চাকরি করতে চায় সব সমস্ত শিক্ষার্থীরা না চাইলেও কিছু কিছু শিক্ষার্থী চাকরি করে টাকা জমিয়ে তাদের উচ্চশিক্ষার জন্য চেষ্টা চালায় কারণ সবার পরিবারের আয় তো সমান হয় না সেই ক্ষেত্রে একজন বুঝদার শিক্ষার্থী তার মা বাবার আয়ের ওপর পুরো চাপটা না দিয়েই নিজের কোনও যে কোনও ছোটোখাটো চাকরি করে টাকা জমিয়ে তার উচ্চশিক্ষার জন্য খরচ চালায় কারণ আমি মনে করি যে শিক্ষার্থী হিসেবে একজন মেয়েকে যদি আমি ধরি তাহলে বলা যায় যে সেই মেয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচার একমাত্র উপায় হচ্ছে তার নিজের পড়াশোনা তার পড়াশোনা খুব ভালো করে শিখে একটি উচ্চ পদে উচ্চশিক্ষা যদি সে লাভ করতে পারে তাহলে তার নিজের টাকার কোনও অভাব হবে না ও তার বাবা মায়েরও মুখ উজ্জ্বল সে করতে পারবে শুধু মেয়ে কেন একজন ছেলে শিক্ষার্থীর নিজের উচ্চশিক্ষার জন্য খরচের সে নিজেই চেষ্টা করে আবার যদি কোনও শিক্ষার্থী পারিবারিক ব্যবসা থেকে থাকে তাদের তাহলে সে নিজেই স্কুলের পড়াশোনা শেষ করে কোনও উচ্চশিক্ষা সে গ্রহণ করে তাদের পারা পারিবারিক যে ব্যবসা থাকে সে সেখানেও কাজ করে